আমার জীবনের সবথেকে ভালো কাজ বলতে আমি এটাই মনে করি যে আমাদেরই পাড়ায় একটা পিসির ক্যান্সার হয়েছিল এবং সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়েছিল তারপর আমি সেটা জানতে পারি এবং সেটা জানতে পারার পর আমি ওর বাড়ি যাই ওর খোঁজখবর নিই এবং ওকে খুব ভালোভাবে যত্ন মানে খেয়াল রাখতেও শুরু করি এবং আমি দেখলাম যে ওর বাড়ির লোকজন পিসিটা ছিল নিঃসন্তান ওর কেউ ছিল না ওর বাড়িতে মানে নিজের বলতে কি ভাইপো ভাইঝি এরাই ছিল দাদা বৌদি বাকি নিজের স্বামী বা সন্তান পুত্র কেউ ছিল না বিয়ে হয়েছিল বাকি ওর স্বামী মারা গিয়েছিল তো ওর বাচ্চাও ছিল না স্বামীও ছিল না কিন্তু ও দাদা বৌদিদের কাছেই থাকতো তো খুব আমি দেখলাম যে জিনিসটা যে ওকে কেউ এতোটা ভালোভাবে ওর যত্ন নিচ্ছিলো না কেউ ওকে গ্রাহ্য করছিলো না এ জিনিসটা আমার খুব খারাপ লাগলো তো সেই জন্য আমি যেদিন যা নিজের কাজটাকে না ভেবেও নিজের কাজের ক্ষতি করেও সময় বার করেও তার মধ্যে কাজের মধ্যে থেকেও নিজের সময় বার করেও ওই পিসির বাড়িতে আমি পাড়ার পিসিটার বাড়িতে রোজই বিকেলে যেতাম এবং ওকে কোনোদিন সুজি ঘাটিয়ে ঘেটে খাইয়ে আসতাম কোনোদিন পায়েস ও তো বেশি কিচু খেতে পারতো না এমনকি দুধ কিনে গাইয়ের দুধ কিনে গ্লাসে করে ওর জন্য আমি রোজ নিয়ে যেতাম ও ওকে দুধ মানে ওর ঘরটাতে কেউ ঢুকতে পর্যন্ত চাইতো না তো আমি তো জানি যে ক্যান্সারটা তো কোনো ছোঁয়াচে রোগ নয় কিন্তু কেউ ওকে ছুঁতোও পর্যন্ত না কেউ ওর বাড়িতে ঢুকতে চাইতো না কিন্তু আমি সে অবস্থার মধ্যে থেকেও আমি ওকে ওর বাড়ি যেতাম এমনকি গ্যাস ছোটো গ্যাস ছিলো পিসির বাড়িতে সেই গ্যাস ধরিয়ে আমি দুধ গরম করে ওকে খাইয়ে দিতাম মাথায় ওর তেল লাগিয়ে দিতাম ওর সাথে কথা বলতাম ওকে সময় দিতাম তারপরে আমি আসতাম এবং এবং আমি দেখলাম যে একদিন আমার পিসি এইভাবেই হঠাৎ করে আমি যেদিন মারা যাবে সেদিনও আমার সাথে দেখা করেছে এবং এভাবে একদিন আমার পিসি চলে গেল তো আমি ওই মানে ক্যান্সারের রোগীটাকে যথেষ্ট মানে নিজে চেষ্টা করে যথেষ্ট করেছি যতটা পেরেছি আমি ওর খেয়াল রাখার চেষ্টা করেছিলাম